ভারতে আমার প্রিয় রাজ্য বলতে আমি পশ্চিমবঙ্গকেই বলবো কারণ পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন এমন ভ্রমণের স্থান রয়েছে যা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু উভয়েই খুব সুন্দর যেমন আপনি দীঘার সমুদ্র সৈকত পুরীর সমুদ্র সৈকত সুন্দরবনের অরণ্য এবং সাথে সাথে দার্জিলিং কিংবা সিকিম এরিয়ার পাহাড়ের সুন্দর্যও পেয়ে যাবেন এখানে বিভিন্ন হিল স্টেশান থেকে শুরু করে সমুদ্র সৈকত এবং সুন্দরবনের অসাধারণ সুন্দর অরণ্যর ভিউও আপনি উপলব্ধি করতে পারবেন আপনার মনের ইচ্ছা মতো অথবা আপনার চয়েস মতো আপনি যেখানে ইচ্ছা ভ্রমণ করতে পারেন পশ্চিমবঙ্গই আমার প্রিয় রাজ্য হবার একটি কারণ এটিও যে এখানেই আমি বসবাস করি